কাজ করার সময় আমি নিজেকে এন্টারটেইন করি গান গেয়ে বা গান শুনে আমি গান চালিয়ে দিই সেটাকে শুনে শুনে কাজ করতে থাকি তাতে আমার কাজের মনও লেগে থাকে এবং একঘেয়েমিও লাগে না কাজের সময় লোকগান কম বেশি সবাই গেয়ে থাকে যার যেরকম পছন্দের লোকগান সে সেরকম গান গেয়ে থাকে গান সবারই পছন্দ এবং বাঙালিদের তো লোকগান খুব বেশিই পছন্দের